নাচ করলে আমাদের শরীর এবং মন দুই ভালো থাকে নাচ করলে শরীর ভালো থাকে এবং শরীরের সুস্থ থাকে নাচের মাধ্যমে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করা হয় যার ফলে শরীর কিন্তু সুস্থ থাকে আমরা যখন নাচ করি তখন কিন্তু নাচটা মন থেকে করি এবং খুশি হিসাবে করি সেই কারণে নাচ করার সময় আমরা কিন্তু আনন্দেই থাকি এবং সব তখন কষ্ট দুঃখ আনন্দ ভুলে যাই গানের তালে নাচের ছন্দে আমরা কিন্তু সব ভুলে যাই